রাসায়নিক সার মাটি ধ্বংস করে রাসায়নিক সার অনেক ক্ষতি করে তাই মনে করি যে চাষিরা রাসায়নিক সার না ব্যবহার করে জৈব সার ব্যবহার করা উচিৎ কারণ রাসায়নিক সার যে মাটিতে দেয় সেই মাটির উর্বরতা কমে যায় মাটি ক্ষতি হয় এবং যে যে ফসলগুলোতে দেয় সে ফসলগুলা যখন ফলে তখন সেই ফসলগুলোর দ্বারা মানুষের ক্ষতি হয় মানুষের খাওয়ার ফলে মানুষের শরীরে ক্ষতি হয় সে ফসলগুলোতে তার রাসায়নিক সারের প্রভাব পড়েছে সেই প্রভাব পড়ার ফলে তাই মানুষের ক্ষতি হয় তাই মনে করি যে জৈবসার দেওয়াটাই বে মানে উচিৎ কারণ রাসায়নিক সারে যখন মাটির উরব উর্বরতা কমে যায় তখন ফলনও কম হয় এবং ফলনের স্বাদও কম হয়ে যায় ফলনের স্বাদও খুবই বাজে হয়ে যায় কারণ মাটির উর্বরতা কমে যাওয়ার ফলে আর এই রকমের জন্যই তাই আমরা মনে করি সব চাষিরাই যেন রাসায়নিক সার না ব্যবহার করে জৈব সার ব্যবহার করে সেটাই আমরা চাই